আমাদের অঞ্চলে অনেক রকমের খেলা আছে ফুটবল খেলা ক্রিকেট খেলা দৌড় প্রতিযোগিতা আমাদের অঞ্চলের ছেলেরা অন্য অঞ্চলে খেলতে যায় অন্য অঞ্চলের ছেলেরা আমাদের অঞ্চলে খেলতে আসে সে অঞ্চলে ক্রিকেট খেলাতে লাগে বারোজন ছেলে ফুটবল খেলাতে লাগে দশজন ছেলে দৌড় প্রতিযোগিতায় পাঁচ থেকে দশ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং পুরস্কার জিততে পারে